এই এ তুই পড়িস তো ওই প্রগিতি পো প্রগতি কোচিংয়ে হ্যাঁ হ্যাঁ কে আর সি প্রগতি ওটাতেই তো আমি তো একদিন গিয়েছি তো ওই ওই জন্য আর কি বুঝতে পারিনি তো তেমন ক্লাসও করাইনি আমি জিজ্ঞাসা করব কোন কোন স্যার বা ম্যামেরা কেমন ক্লাস করায় কেমন পড়াশুনো করায় ওই জন্য জিজ্ঞাসা করব বলে তাই ফোন করলাম ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাংলার বাংলা ভালো মোটামুটি ম্যাথের মাস্টার খুব ভালো ই করায় ভালো বোঝায় বেশ কেমন বোঝায় ভালো আমি তো বুঝতে পারি ইংলিশ স্যার নতুন এসেছে পুরানোটা চলে গিয়েছে নতুন এসেছে তো এ এখন তো ক্লাস সবে একদিন করিয়েছে অতটা বুঝতে পারিনি তো দুই একবার ক্লাস না করলে বুঝতে পারব না ম্যাথের ম্যাথের স্যার ভালো আছে বেশ ভালো বোঝায় এবার হ্যাঁ এই হিস্ট্রি তো নোটের ব্যাপার নোট দিচ্ছে বোঝাচ্ছে মোটামুটি বুঝিয়েও দিচ্ছে